খামার বলতে এখানে মূলত কৃষি খামারের কথা বলা হয়েছে সেখানে আমি বিভিন্ন ধরনের সবজি ফল ফুল সরষের চাষ করে থাকি বিভিন্ন উন্নত পদ্ধতিতে সেখানে চাষাবাদ করা হয় এ বিভিন্ন ধরনের জিনিস এগুলি চাষ করা হয় সেখানে ব্যবহার করা হয় বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতি এছাড়াও রয়েছে জলসেচ এবং সেখানকার মাটি তৈরি ব্যবস্থাও যথেষ্ট ভালোভাবেই কৃষিকার্য আমি করি ফলে আমার সেখানে গোলাপ জবা জুঁই বেল প্রভৃতি ফুলের পাওয়া যায় এছাড়াও রয়েছে বেশ কিছু ফলের গাছ যেমন ছোট ছোট বিভিন্ন ফলের গাছ রয়েছে যেমন লিচু সবেদা এবং এছাড়াও রয়েছে ড্রাগন ফল এর চাষ করা হয় এছাড়াও বেশ কিছু উন্নত প্রযুক্তির মুরগিও ফার্মে চাষ করা হয় বা খামারে চাষ করা হয় কৃষিকার্যে আমাকে আমার স্বাস্থ্যকে সুন্দর রাখতে বা স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে যেহেতু আমি আমার কায়িক পরিশ্রম করি তাতে আমার শরীরের ব্যায়ামও হয়ে যায় এছাড়াও সুন্দর সবুজ টাটকা সবজি খেয়ে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এবং আমার অর্থনৈতিক আয় উন্নতিও হয় ফলে আমার পরিবারগত উন্নতিও সামাজিক উন্নতিও হয়ে থাকে